আমার সবথেকে বড় শক্তি হলো আমার বাবা মা আমার বাবা মা ছাড়া আমার মানে বাবা মা ছাড়া আমার কিছু আর নেই কারণ বাবা মার জন্যই আমি এইভাবে সুস্থ স্বাভাবিকভাবে আছি ভালো পড়াশুনো করতে পারছি খাওয়াদাওয়া পোশাক আশাক সবকিছু আমার বাবা মার জন্য আমার বাবা মা ছাড়া এগুলো অসম্পূর্ণ সবকিছু অসম্পূর্ণ এবং আমার সবচেয়ে দুর্বলতা আমার বাবা মা কারণ আমার বাবা মার জন্যে আমি কক্ষণও আমার বাবা মাকে কষ্ট দিতে চাই না কারণ ওনার ওনারা আমাকে ভালোভাবে মানুষ করেছে সুস্থ স্বাভাবিকভাবে বড়ো করে তুলছে আস্তে আস্তে একটা ভালো প্রতিষ্ঠান হওয়ার জন্যে আমার পিছনে অনেক কিছু খরচা করছে অনেক ভালোভাবে আমাকে বোঝায় সবসময়

ভালোবাসে আমাকে তাই আমার বাবা মার যদি কিছু হয়ে যায় সবথেকে বড় দুর্বলতাটা আমার ওই জায়গাটায় কারণ আমি আমার বাবা মার জন্যেই বেঁচে আছি আর আমার বাবা মার যদি কোনও খারাপ কিছু হয়ে যায় তখন আমি কীভাবে বাঁচবো আমার বাবা মা আমার কাছে সবকিছু আমার বাবা মা আমার কাছে শক্তি বড় শক্তি এবং আমার বাবা মা আমার সবথেকে দুর্বলতা ভালো পোশাক আশাক ভালো খাওয়াদাওয়া ভালো কলেজ টাকাপয়সা সবকিছু আমার বাবা মা দিচ্ছে তো আমিও একদিন চাই আমার বাবা মার শক্তি হয়ে দাঁড়াতে আমার ভালো কিছু করে আমি আমার বাবা মাকে দেখতে চাই আর দুর্বলতা আমার বাবা মার যদি কিছু হয়ে যায় তখন আমি কী করবো কারণ বাবা মা ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ বাবা আমার বাবা মা সব জিনিসটা আমাকে সাপোর্ট করে কোনও খারাপ বিষয়ে ভালো বিষয়ে সবকিছুকে সাপোর্ট করে পড়াশুনো করলে হয়তো বকে না করলে হয়তো বকে একটু তবু আমার ভালোর জন্যে বকে আমার ভালোর জন্য এ করে তো এই শক্তিটা সবথেকে মেনলি আমার কাছে আমার বাবা মা এবং দুর্বলতাটা আমার বাবা মা বাবা মা ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ আর বাবা মা আছে বলেই আমি আজ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি